আমাদের পশ্চিম বেঙ্গলে ব্রিটিশ রাজের আসার পরে অনেক কটা কাজে সফলতা হয়েছে ওই সময় থেকে আজ অব্দি অনেক অনেক কাজ লোকে নিয়েছে লোকে বিভিন্ন ধরণের কাজ নিতে ভালোবাসে এদিকে লোকে চাষও করে আবার একদিকে সরকারি কাজও করে সরকারকেও বাড়ায় আবার এদিকে অন্য লোক ক্ষেতিবাড়িও করে আবার লোকের চা বাগানও আছে বিভিন্ন বিভিন্ন জায়গায় বিভিন্ন বিভিন্ন কাজের উৎপত্তি হয়েছে আমাদের যেমন আমাদের পশ্চিম বর্ধমানে লোকে সরকারি চাকরিতে বেশি আছে যেমন লোকে কাজ করে সেলের মতন জায়গাতে বা রেলওয়েজের মতন জায়গাতে যেদিকে স্টিলের উৎপাদ হয় বা গাড়ি চালানো হয়ে গেলো বা স্টেশনের টিসি হয়ে গেলো এমন বিভিন্ন ধরণের কাজ আবার দার্জিলিংয়ের দিকে গেলে ওই সাইডে লোকে চা বাগানে আছে বিজনেস ওদিকে লোকে চা বাগানে চা ক্ষেতি করে ওদিকে চায়ের চাষ হয় বা কফির চাষ হয়ে গেলো আলাদা আলাদা রকম আলাদা আলাদা জিনিস আবার গ্রামের সাইডে গেলে ওইদিকে আবার লোকে অনেক জিনিসের চাষ করে যেমন খাবার থেকে নিয়ে বিভিন্ন রকমের ফল ফুল হয়ে গেলো অনেক কিছু আলাদা জিনিস